হ্যাঁ কে বলছেন আচ্ছা বলুন

আপনি কোন হ্যাঁ শুনুন আপনি কোন স্ট্রীম থেকে এইচএস পাশ করেছেন সায়েন্স আর্টস অর কমার্স সায়েন্স থেকে আচ্ছা সায়েন্স থেকে এবার ধরুন মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটো ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে এবার আপনার কোন দিকে ইন্টারেস্ট আছে হ্যালো হ্যালো

বললাম আপনি সায়েন্স আর্টস কমার্স কোনদিকে পড়াশোনা করেছেন আচ্ছা তো সায়েন্সে ধরুন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটোর মধ্যে কোনটা পছন্দ আপনার মেডিকেলে যাবেন এবার মেডিকেলের ধরুন অনেকগুলো আছে তার মধ্যে মেনলি যেটা হয় নীট হয় নীট থেকে এমবিবিএস পাওয়া যায় আরো ব্যাচেলার যে ডিগ্রিগুলো আছে আপনার এমবিবিএস বিডিএস বিএমএস আছে এগুলো হয় সেজন্য আপনাকে নীট দিতে হবে এনটিএ কন্ডাক্ট করে এই এগজ্যামটা আর এর সাথে কিছু আনুষাঙ্গিক প্যারা মেডিক্যাল কোর্স হয় সেগুলো ডিপ্লোমা কোর্স আছে দুই বছরের তিন বছরের ব্যাচেলার ডিগ্রি আছে তো এবার আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন

ঠিক আছে হ্যাঁ নীটটা হচ্ছে টপ লেভেলের এগজ্যাম ওটায় ভালোরকম পরিশ্রম করতে হবে এবং একটা ভালো ফিউচার আপনি ডিসার্ভ করবেন একজন এমবিবিএস ডক্টর হতে পারবেন মেডিকেল কলেজে চান্স পাবেন এবং এবং এই যে সমস্ত প্যারা মেডিক্যাল কোর্সগুলো রয়েছে এগুলো ডাক্তারদের সাথে সাপোর্টিভভাবে কাজ করে হেলথ সেক্টরকে আরো ডেভেলপ করার জন্য এই কাজগুলো করে থাকে তারা এরা আপনার ধরুন হয়ে থাকে ওটিডি টেকনিশিয়ান হয়ে থাকে ডিএমএলটি হয়ে থাকে পিএমএলটি হয়ে থাকে বি অপ্টো হয়ে থাকে এই সমস্ত কোর্সগুলো তো আপনি যদি কম সময়ের মধ্যে একটু সাকসেসটা পেতে চান তাহলে আমি বলবো আপনি প্যারামেডিকেলের সাথে যুক্ত হয়ে যান আর যদি না একটু সময় দিতে চান তাহলে আপনি নীট নিয়ে প্রিপারেশন নিন এক বছর দু বছর যেটা আপনার সময় লাগবে নীট দিন নীট ক্র্যাক করে তারপর আপনি কাউন্সেলিং প্রসেসের মাধ্যমে জিনিসটা এগিয়ে নিয়ে যান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে